গ্লাস জল খাওয়ার জন্যে ব্যবহার খুন্তি রান্না করার জন্যে হাতা রান্না করার জন্যে আবার তরকারি তোলার জন্যেও ব্যবহার হয় আর আছে মগ জল খাওয়ার জন্যে মগটাও জল খাওয়ার জন্যে গ্লাসটাও জল খাওয়ার জন্যই ব্যবহার হয় আর আছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো গ্যাস ওভেন এটা রান্নার কাজে ববহার ওর ভিতরে দিয়ে আগুন বেরোয় সেই আগুনে রান্না হয় সেখান দিয়ে আমরা খাই শিল নোড়া যেটা দিয়ে মশলা বাটা হয় আর আছে কড়াই যার মধ্যে তরকারি রান্না হয় আর আছে হাঁড়ি যার মধ্যে ভাত রান্না হয় আছে তারপরে গামলা যেটাই তো আরকে ঢেলে রাখা হয় আর আছে বোতল যেটার মধ্যে জল রাখা হয় কলসি আছে যেটার মধ্যে যেটার মধ্যেও জল রাখা হয় একটা ছোটো একটা প্লাস্টিকের গামলা যেটার মধ্যে সমস্ত রকমের মশলার কৌটো জিরে মড়ি ধনে ইত্যাদ যেসব মশলা আছে সেই সব মশলার কৌটো ওর মধ্যে রাখা হয় আর আছে আলু চালানি যেটা দিয়ে আলু ছোলা হয় আলু ছোলে সেটা দিয়ে কেটে মানে কাটা হয় বটি দিয়ে বটি আছে রান্নাঘরে বটি দিয়ে কাটা হয় অনেক সময় শক্ত জিনিস যেমন মাংস এটা ওটা কাটার সময় তখন আবার দা ব্যবহার করা হয় আর আছে কি একটা মিড কেস যেটার মধ্যে সমস্ত রকমের কৌটো তারপর মাছ ভেজে আর অন্য অন্য তরকারি টরকারি রাখা হয় এটার মধ্যে যাতে করে বিড়াল বা অন্যন্য ছোটোখাটো প্রাণী যাতে ওর মধ্যে ঢুকে না যেতে পারে বিড়ালে যাতে তরকারি নষ্ট না করতে পারে তাই আছে ফ্রিজ যেটার মধ্যে শাক সবজি রাখা হয় জলও রাখা হয় মাঝে মাঝে আবার শাক সবজি মিষ্টি এগুলো রাখা আর আছে একটা ছোট্ট রিং যে রিংটার ওপরে রিংটাতো কী বলে জানি না যাই হোক রিংটার ওপরে হাঁড়িটা রাখা যাতে করে ওই তাপটা নিচে এ পর্যন্ত না যায় টেবিলের ওপরে রাখলে তাপটা যাতে টেবিলে না পায় বা কোনো প্লাস্টিকের ওপরে রাখা হলে তাপটা যাতে প্লাস্টিকের না পড়ে সেই জন্যে ওই লোহার রিংটা ওখানে রাখা হয় যার ওপরে হাঁড়ি রাখা হয় আর আছে থালা ভাত খাওয়ার জন্যে প্লেট আছে আর আছে ছোটো ছোট বাটি যেটার মধ্যে তরকারি দেওয়া হয় আর আছে ছোট্ট একটা ডাস্টবিন যার মধ্যে সমস্ত রকমের নোংরা আলু আলুর খোসা পেঁয়াজের খোসা ইটিসি এগুলো হতে যাওয় ফেলা হয় তারপর সেটা গিয়ে অন্য কোথাও ফেলা হয় আপাতত বর্তমানে এগুলোই আছে আর আর আপতত কিছুই মনে পড়ছে না